বাংলা ভাষা আমার রাজ্যের আঞ্চলিক উপভাষা থেকে একেবারে আলাদা কারণ আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু বাংলা রাজ্যে আঞ্চলিক উপভাষা হলো ও দ্রাবিড় উর্দু বঙ্গালী এই সব উপভাষা কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা আমাদের বাংলা ভাষার সাথে এই আঞ্চলিক ভাষার কোনো মিল নেই এ এবং এই আঞ্চলিক ভাষা আমরা বলতেও পারি না কারণ আমাদের মাতৃভাষা বাংলা হওয়ায় আমরা বাংলা ভাষাটাকেই বেছে নিয়েছি আমাদের প্রকৃত ভাষা হিসেবে এবং আমরা এই আঞ্চলিক ভাষাটা আমরা উচ্চারণ করতেও পারি না কিন্তু আমাদের বাংলা ভাষাটা উচ্চারণ করতে এবং বাংলা ভাষায় কথা বলতে আমাদের কোনো অসুবিধে হয় না বা বাংলা ভাষাটাকে আমরা আমাদের গর্বের ভাষা বলে মনে করি যেহেতু বাংলা ভাষা আমাদের মাতৃভাষা